হ্যালো আপনি কি বইয়ের দোকান থেকে বলছেন আচ্ছা বলছিলাম যে আপনার দোকানে কি ছায়া প্রকাশনীর বই পাওয়া যাবে বলছিলাম কিরকম দাম পড়বে এই তিয়াত্তর হ্যাঁ অল সাবজেক্ট কিরকম দাম পড়বে সাড়ে চারশো তা ওটা একটু কমিয়ে নিলে হয় না হ্যাঁ পাইকিরি তো নেবো আমি এনে তো বিক্রি করবো না সেই হিসেবে তো নেবো হ্যাঁ দেবে না সবারও তো পেট আছে না সবাই চালাবে সেই হিসেবে তো এবারে আপনি যদি যদি কমে না দিতে পারেন যদি অন্য কোনো দোকান থাকে বলুন সেখানে যাবো আপনার যদি ভালো লাগে তাহলে কী বলছেন কম সম করে রাখুন তবুও ধরো কুড়ি পিস নেবো আচ্ছা ঠিক আছে তাহলে আমার এক জায়গা থেকে কল আসছে বুঝলে তা রাখছি ঠিক আছে